সময় বলতে ছোটবেলার কথা বলছি যখন আমি আমরা দু বোন খুব ছোট ছিলাম তখন দুজনের মধ্যে খুব ঝগড়া হতো মারপিট করতাম তার জন্য মা আমাদেরকে মারত বা বকতো বোঝাতো যে দু বোনে ঝগড়া করতে নেই দু বোনে যখন বড় হয়ে যাবি বিয়ে হয়ে যাবে দুজনে দুজনের মুখ যখন দেখতে পাবিনি তখন বুঝবি যে ক্যানে আমরা ঝগড়া করছি এখন বুঝতে পারি যে মা ঠিকই বলতো যে ছোটবেলায় আমরা কেন ঝগড়া করতাম এখন যখন দুজনে ফোনে কথা বলি বলি যে ছোটবেলায় কতো ঝগড়া করেছি আর এখন আমরা দুজন দুজনকে দেখতেই পাচ্ছি না একটু দেখার জন্য ফোন করতে হচ্ছে বা ভিডিও কলে কথা বলতে হচ্ছে বা দুমাস তিন মাস পর দুজনের মধ্যে দেখা হচ্ছে যখন আমি বাপের বাড়ি যাচ্ছি বা ও আসছে কিংবা ও আমার বাড়ি আসছে কিংবা ওর বাড়ি আমি যাচ্ছি তখন আমাদের দুজনের মধ্যে দেখা হচ্ছে নাহলে আমাদের দুজনের দেখা ও সাক্ষাৎ কিছুই আর